হ্যাঁ খেলাধুলায় ন্যায্য মনোভাব বা ন্যায্য খেলো বা ন্যায্য বা শারীরিক ক্ষমতার ওপরে বজায় রেখে নিজস্ব শক্তি অর্জন করে খেলাধুলা করা অবশ্যই জরুরিও এখানে ডোপিং নেওয়াটা অত্যন্ত একটা বাজে লক্ষণ বা খারাপ দিক নিজের শারীরিক পরিশ্রম বা নিজের দৈহিক ক্ষমতায় যতটুকু শক্তি অর্জন বা শক্তির সামর্থ্য আছে সেই অনুযায়ী খেলা করা অবশ্যই সচলতা